বাড়িতে বাগান করা আমার মনে হয় অনেকটা সস্তা এবং ব্যয়বহুল তাহলে এবার বলি আমি বাগান করতে ছোটর থেকেই ভালোবাসি যেমন ছোটবেলায় অনেক বেগুন চারা পালংশাক ধনেপাতা বিভিন্ন রকমের গাছ আমি লাগাতাম তাহলে আমার বাড়িতে মধ্যে কিছু সবজি পাওয়া যেত এবং সেটা খাওয়াও ভালো এবং পয়সাটাও কম লাগতো এবং বিশেষ করে এখন যেমন আমি ছোট আমার একটা জায়গা আছে সেখানে প্রচুর গাছ লাগিয়েছি যেমন সেখানে শিম হয়েছে লাউ ডাঁটা আছে বেগুন হয়েছে এবং অনেক রকম ফুলের গাছও পাওয়া যায় যেমন এখন ফুল কিনতে গেলেও বাজারে অনেক পয়সা লাগে এবং আমার সহজে আনার কেউ থাকে না যেমন বাড়িতে আমি ফুল তুলি পুজো করতে পারি যেমন অনেক সময় বাড়িতে সবজি আনার কেউ থাকে না বাড়ির কাছাকাছি যে সবজিগুলো হয় আমার গাছে যেমন লাউ ডাঁটা বেগুন শিম তুলে আমি একটা তরকারি রান্না করতেও পারি এবং সেই দিনটার মধ্যে চলে গেলো এবং বাইরের যে দাম সে তুলনায় অনেক আমার সুবিধাও হয় বাড়িতে খাওয়া সবজিটাও ভালো বাইরের সবজিটা খেলে তার মধ্যে আমার মনে অনেক বিষাক্তক্রিয়া রয়েছে বাচ্চাকে খাওয়াতেও আমার একটু কিন্তু বোধ হয় কিন্তু বাড়িরটা তুলে যখন খাওয়াই আমার খুব ভালোও লাগে বাড়িতে পেঁপে বারো মাসই হয় তাছাড়া পাকা পেঁপে বাজারে পয়সা দিলেও যেন পাওয়া যায় না বাড়ির গাছের পেঁপে বেশ বড় হয় এবং পেঁপেগুলো খেতে খুব মিষ্টি আমি অনেককে পেঁপে বিলিও করি পেঁপে গাছ আমার সবসময় বারো মাসই পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে বাড়িতে বাগান করা একান্তই দরকার বিশেষ করে আমার ছাদে সব রকমের গাছ আছে ধনেপাতা হিঞ্চা লাউ খাঁড়া বিভিন্ন রকমের শাক সমস্ত রকম আমি বাড়ির ছাদে লাগাই এতে দুটো কাজ হয় বাড়িতে যখন প্রয়োজন আমি সবজিটাও পাই আমার টাইমটা সময়টা অনেক কাটে সারা বিকেল আমি বসে বসে গাছে জল দিই বেশ ভালো লাগে বিভিন্ন রকমের ফুল ফোটে বিভিন্ন রকমের সবজি আমার খুব ভালো লাগে এবং লঙ্কা আমার বাড়িতে লঙ্কা আছে তিন চার রকমের লঙ্কা গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে যখন লাল লাল হয়ে যায় তখন আমি তুলি এই বিকেলটা আমার ছাদেই কিছুক্ষণ কেটে যায় এই বাগানটা দেখার জন্য এত সুন্দর বাগান সমস্ত কিছু ছেলের ঠাণ্ডা লাগলে যে কোনও আমার পাতা বাসক পাতা তুলে আমি ছেলেকে খাওয়ালাম তুলসী পাতা তুললাম সুন্দর রইলাম আমার অনেকটা সময় প্রায় কাটে এবং অনেকটা পয়সার অনেক সেফ্টি ডাক্তার ডাক্তার করার চাইতে এই পাতাগুলো অনেক উপকার পাওয়া যায় বাসক পাতা খাওয়ালে আমার ছেলের সর্দি কমে এই বিভিন্ন রকম অসুবিধার থেকে আমি মুক্তিও পাই আমি বেশিরভাগ গাছই বাড়ির মধ্যে লাগাতে চেষ্টা করি আমার ছোটর থেকেই বাগানের দিকে খুব শখ আমি যখনই সুযোগ পাই তখনই গাছের দিকে সময়টা বেশি দিই আমার সকালে বিকালে কিছুটা সময় এই ছাদের মধ্যেই কেটে যায় আর ছোট্ট বাগানটার মধ্যেই কেটে যায় আমার তাছাড়া বেড়া দিই গরু বাছুর থেকে ছাগল প্রচণ্ড খেয়ে ফেলে তাই আমি প্রায় সময়ই বাগানটা সুন্দর করে নেট দিয়ে মশারি দিয়ে ঘিরে যত্ন করি কিছুটা সময়ও কেটে যায় আমার খুব ভালো লাগে বাগান করতে আমার খুব ভালোই লাগে তাছাড়া এই বাগানের প্রতি আমার খুব আগ্রহী কেউ যদি গাছে আমাকে না বলে তোলে আমি খুব রেগে যাই বাগানটা আমার খুবই আমার মনে বাড়িতে বাগান করা একান্ত দরকার এবং সকলের এটি দরকার